হ্যাঁ এরকম অনেকগুলি আরোহণ আমরা করেছি কিন্তু তার মধ্যে একটি স্মরণীয় আরোহণ হলো আমাদের এই বছরই স্কুল থেকে একটি পাহাড়ে নিয়ে গিয়েছিলো যে পাহাড়টির নাম অযোধ্যা পাহাড় আমরা সব বন্ধুরা মিলে এবং আরো অনেক স্যারেরা মিলে সেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম এবং আমরা সেই পাহাড়ের সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম এবং সেই পাহাড়টি খুব একটা উঁচু না হলেও অযোধ্যা পাহাড়টি খুব একটা উঁচু না হলেও সেই পাহাড়ডি দেখতে খুব সুন্দর লাগছিলো এবং আমরা যখন সকালে বেরিয়েছিলাম পাহাড়টি আরোহণ করার জন্য আমাদের খুবই ভয় লাগছিলো পাহাড়টি আরোহণ করার সময় এবং তার সাথে ওই পাহাড়ের কাছেই সামনেই একটি ঝর্ণা ছিলো সেই ঝর্নাটিও দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু ঝর্ণায় নামার পথটি ছিলো খুব খাঁড়া খুব খাঁড়াই এবং যার জন্য আমাদের খুবই ভয় লাগছিলো এবং শেষ মেষ আমরা আমাদের স্যারেদের সাথে ওই ঝর্ণাতে নামি এবং ঝর্ণাতে চান করি এবং সেইখানকার ঝর্ণার জল উপভোগ করি এবং স্যারদের সাথে আমরা বিকেলের দিকে একবার পাহাড়েও ঘুরতে গিয়েছিলাম এবং তারপরে আমরা স্যারেদের সাথে একসাথে পাহাড়ে উঠেছিলাম এবং পাহাড় থেকে চারিদিকের পরিবেশটা উপভোগ করেছিলাম এই আরোহণটি আমাদের খুব স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা সব বন্ধুরা মিলে এ আরোহণটিকে দুঃসাহসিক কাজের কাজ হিসেবে বর্ণনা করতে পারি